আমি মুর্শিদা লস্কর বলছি আপনি ডাক্তারবাবু মহসিন বলছেন তো বলছি যে দুদিন আগে আমার মেয়েটাকে আপনার কাছ থেকে দেখিয়ে এনেছিলাম জ্বর হয়েছিল কিন্তু ওর তো সারেনি দুদিন পরে আবার যেতে বলেছিলেন তা আমি কি আজ তো দুদিন হয়ে গিয়েছে আমি কি যাব হ্যাঁ বলুন জ্বর ছিল জ্বর বলছি দুদিন তো হয়ে গিয়েছে আপনার কাছে কি যাব ঠিক আছে তাহলে লোকেদের যে বলছে যে আপনি ভালো দেখেন না এই সব আমি তাদেরকে কি কোনো কিছু বলব যে আপনি ভালো দেখেন কি কী না ভালো দেখেন না মানুষে এসব বলছে আমি কী বলব তাদের না আমাকে তো ভালো ওষুধ দেওয়া হয়েছে আমার কাছে তো কোনো নাম বদনাম নেই আপাতত আচ্ছা ঠিক আছে বলছি যে তাহলে ওষুধগুলো নিয়ে যাব ও আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাব আচ্ছা বিকেল কটার দিকে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে